হ্যালো হুম বলছি এটা কি মা কালী ফার্টিলাইজার হ্যাঁ বলছি হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ বলছি দাদা আপনার এখানে সার পাওয়া যায় তো মানে জমিতে যে সার ব্যবহার করা হয় সেই সার পাওয়া যায় তো আচ্ছা বলছিলাম দাদা এই সামনে তো ধরুন আলু চাষ চলেই এল ওই আমার সার লাগবে আর কি মানে ওই পাঁচ বিঘার মতো জমি চাষ করব ওই ওই ধরুন কুড়ি বস্তা ডি এ পি আর পাঁচ বস্তা ইউরিয়া লাগবে তো সারের দাম কেমন কী আছে যদি একটু জানতে পারতাম আর কি এগারোশো পঞ্চাশ করে দিয়ে নতুন বলতে মানে কি ও আচ্ছা বলছি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি তাই তো সেটা তো বুঝলাম এবার এই সারগুলো কতটা কী কার্যকরী হবে আমি তো বুঝতেও পারছি না মোটামুটি কাজ ফাজ ধরুন ওটাই বলছিলাম আর কি কারণ ধরো আমরা তো এইসব বিষয়ে এতটাও জানি না যতটা এই দোকানিরা বলে তাদের উপরে নির্ভর করেই আমাদের অর্ধেক চলে আর কি ওই জন্যই বলছি বলুন দেরি আছে এক সপ্তাহ পর নেব তাহলে আমি এক কাজ করব আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনি তাহলে পাঠিয়ে দেবেন ওই দশ বস্তা ডি এ পি আর আচ্ছা ঠিক আছে তাহলে চলে যাব নয় সাথে আর টাকা পয়সাও নিয়ে যাব বুঝলে ঠিক আছে তাহলে আজকে রাখছি হ্যাঁ অন্য দিন ফোন করব হুম হুম ঠিক আছে